হ্যাঁ আমি স্কুলে বা কলেজে চলাকালীন কিছু আঁকা শিখেছি সেই আঁকা থেকে আমার জীবনে এগিয়ে যাওয়ার পথ সেই ছোট ছোট আঁকাগুলো নিয়েই আমি জীবনে এগোতে চাই আর কোনো যদি আমার পাশে কোনো শিল্পী থাকলে আমি সেই শিল্পীর সঙ্গে জড়িয়ে তাকে তার যে কাজ সে শিখেন সেই কাজ আমি আরও তার কাছ থেকে আয়ত্ত করে এবং তাকে কিছু সাহায্য যদি আমি করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব এই হিসাবে আমি আমার কাজগুলি তাকে দেখাতেও চাই এবং তার কাছ থেকে আরও কোনো কাজ শিখতে চাই আর এইভাবেই আমি আমার কর্ম জীবনেও আমার আঁকাটাকে নিয়ে এগিয়ে যেতে চাই তাদের কাছ থেকে কোনো শেখা জিনিস এবং নিজের তৈরি কিছু জিনিস সেই সমস্ত কিছু আঁকা দিয়েই আমি আমার জীবনে আরও কিছু উঁচুতে উঠতে চাই বা বড় বড় কম্পিটিশনে নাম দিতে চাই এর ফলে যাতে আমি আরও দূর পর্যন্ত এগোতে পারি সেটারই চেষ্টা করব